হ্যাঁ বলো হ্যাঁ বলো হুম বলো আচ্ছা হ্যাঁ তোমার তো এবছরই পরীক্ষা তো তোমার সব বিষয়গুলো কিরকম প্রিপারেশান নিয়েছো একটু যদি বলো তাহলে ভালো হয় সব থেকে প্রথমে তুমি এক কাজ করবে সেটা হচ্ছে অঙ্কটা করতে শুরু করো অঙ্কটার জন্য তুমি প্রথমে ঘড়ি ধরে প্রস্তুতি নাও কারণ সময়টা সময়ের মধ্যে অঙ্ক শেষ করতে পারাটা খুব দরকার প্রথমে যেগুলো তোমার সহজ মনে হয় সেগুলো দিয়ে শুরু করো এবং আস্তে আস্তে যেগুলো তোমার একটু কঠিন মনে হয় সেগুলো করতে শুরু করো যদি সহজগুলো আগে করো তাহলে তুমি নিজেই এ ভাববে যে হ্যাঁ আমি পারছি সেইভাবে শুরু করো প্রথমে অঙ্কটা বাংলার ক্ষেত্রে একটু রচনাগুলোর দিকে মনোযোগ দেবে রচনাগুলো দু চারটের বেশি একটু মুখস্ত করার চেষ্টা করো বিষয়গুলো যাতে মাথার মধ্যে থাকে সেইভাবে করলেই হবে ভূগোলের ক্ষেত্রে তুমি একটু ম্যাপ পয়েন্টিং যেগুলো কোনটা কীভাবে আছে সেটা একটু দেখবে পারছো তুমি ভূগোলটা করতে হুম তুমি এক কাজ করবে দোকান থেকে মানচিত্র কিনে এনে সেটার মধ্যে জায়গাগুলোকে লিখে লিখে ভালোভাবে দেখে নেবে যে ঠিক হচ্ছে কি হচ্ছে না হুম আর কোন বিষয় বলো হুম ইতিহাসের কিছু কিছু সাল আছে যেই সালগুলো তোমাকে মনে রাখতেই হবে সেই সালগুলো মনে রাখবে রাজাদের নামগুলো মনে রাখবে কোন বংশ সেগুলো মনে রাখবে তাহলে সুবিধা হবে বড়ো প্রশ্ন পুরোপুরি মুখস্ত করার চেষ্টাটা একটু কম করবে বুঝে পড়বার চেষ্টা করবে যদি তুমি বিষয়বস্তু বুঝতে পারো তাহলে তুমি নিজের থেকেই লিখতে পারবে তুমি যদি লাইন লাইন পুরো লাইনের পর লাইন মুখস্তটা যদি ভুলেও যাও তুমি যদি বিষয়টা ভালোভাবে জানতে পারো বুঝতে পারো তাহলে তুমি নিজের ভাষা দিয়েও লিখতে পারবে বুঝতে পেরেছো আর কিছু যদি তোমার দরকার পড়ে তাহলে তুমি বলো হ্যাঁ অবশ্যই তাহলে এভাবেই তুমি এগিয়ে যাও আর যখনই দরকার হবে তুমি আমায় ফোন করতে পারো হুম ঠিক আছে